হ্যালো কিরে কেমন কেমন আছিস হ্যাঁ চলে যাচ্ছে কোথায় আছিস আমি এই বাজারের দিকে যাচ্ছি ডিটেলসে খবর নিয়েছিস

আচ্ছা একদিন গিয়ে আলোচনা করে আসলেই হয় তুই ডেটটা ফিক্সড কর হ্যাঁ তাই কর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রে যাবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে